হ্যাঁ এইবারে নির্বাচনের সময় আমাকে একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো কারণ আমি প্রত্যেকবার যেই বুথে ভোট দিই সেই বুথতা এখন বদলে আমার বাড়ি তেকে অনেকটা দূরে চলে গেছে আগে যেই বুথতা ছিলো সেটা আমার বাড়ির অনেকটাই কাছে আর এখন যেখানে বুথতা হয়েছে সেটা আমার বাড়ি তেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সমায় লাগে সেখানে যাওয়ার জন্যে একমাত্র পায়ে হেঁটে বা রিক্সাতে যেতে হয় আর ভোটের সমায় তো রিক্সা সেভাবে পাওয়াও যায় না এই জন্যে আমাকে একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর আমাদের এখানে স্থানীয় গুন্ডা সমস্যা বলতে গেলে ভোটের দিন আমাদের এখানে কোনো দিনই কোনো সমস্যা হয় না সেই গুন্ডা বা কোনো আদার্স কোনো সমস্যা হয় না কিন্তু ভোটের আগেই বা ভোটের পরে যখন রেজাল্ট বেরোয় বা ভোটের আগে যখন ভোটের প্রচার করতে এরা বেরোয় তখন একটু গুন্ডাগিরি ওনাদের দেখতে পাওয়া যায় আর ভোটের দিন আর একটা জিনিস আমি লক্ষ্য করি যেখানে বা যেই দল নির্বাচিত হয় বা যেই দলগুলো ওখানে ভোটে দাঁড়ায় তারা বুথে যাওয়ার আগে তারা সব সমায় বলে আমাদেরকে ভোট দেবেন আমাদেরকে ভোট দেবেন এরকম একটা সমস্যা দেখতে পাওয়া যায় আর ভোটের কারচুপি বলতে গেলে যে দল যেই জায়গায় ক্ষমতায় থাকে হতেই পারে তারা কারচুপি করে কিন্তু আমার সে ব্যাপারে কোনো রকম কোনো আইডিয়া নেই আমি কখনো দেখিও নি ভোটের কারচুপি হতে হয়তো হতে পারে